হ্যাঁ আমি আমার পশুদের যত্ন নিয়ে থাকি আমাকে সাহায্য করার জন্য কেউই নেই আমি আমার পশুদের জন্যেই রাখি তাদের রাখার জন্য ঘর তৈরি করেছি সেই ঘরের মধ্যে তারা থাকে আর বিভিন্ন স্বাস্থ্যবিধি তাদেরকে বজায় রাকতে হয় সময় মতো ওষুধ খাওয়ার জল সব কিছু না দিলে

পরিচর্যার অভাব হয়ে দাঁড়ায়